বাইক চালানোর জগতে যখন কেউ আমার থেকে আগে চলে যায় মানে ওভারটেক করে আমাকে আমার তখন মানে নিজের রাগ হয় তখন আমার মনে হয় যেন আমি ওর থেকে আগে যাব আর আমি আগে অনেকে অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় ঘুরেছি তার মধ্যে আমার একটা রোড ভালো লেগেছে সেটা হল তারকেশ্বর তারকেশ্বর আমরা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য সেটা আমাদের খুবই ভালো লেগেছে খুবই আনন্দ মজা সবাই একসঙ্গে ছিলাম একসঙ্গে দু জন করে ছিল প্রতিটা বাইকে আমাদের ফুল সেফটি ছিল পায়ে বুট হাতে ঘড়ি জামা মাথায় হেলমেট আমাদের পিঠে করে জল নিয়ে যাওয়া হয়েছিল সবাই মাঝে মাঝে দাঁড়িয়ে ওখানে বসে সবার সাথে মজা করে খাবার খেয়ে সারা রাত খুবই ভালো একটা তারপর সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আমাদের খুবই ভালো লাগে তারপর সেখান থেকে আবার আমরা মজা করি কিছু তারপর আবার সেখানে গিয়ে করি